পশ্চিমবঙ্গের ভাষা হলো বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা বাংলা ভাষা বলতে আমরা খুব ভালোবাসি বাংলা ভাষা আমাদের চলিত ভাষা বাংলা ভাষা আমরা ব্যবহার করতে ভালোবাসি বলতে ফোন কল ফোন কল যখন করা হয় কারোর কাছে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি যখন সেই হিন্দি বললে আমরা বুঝতে পারলাম না যে হিন্দি ভাষায় মানে কথা বলছে আমরা তো বাংলা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি তখন আমরা বলি যে বুঝতে পারছি না হয়তো ফোন কেটে দিলাম বুঝতে পারছি না বলে এইরকম মানে পশ্চিমবঙ্গের ভাষার ভেতরে বাংলা ভাষা সব সবই ব্যবহার করে হিন্দি ভাষা উর্দু ভাষা আছে ওরা বলে আমরা তো বাঙালি বাংলা ভাষা বেশি ব্যবহার করি যেমন ধরুন অনুষ্ঠানের কথা বলছেন অনুষ্ঠান হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের মানে জন্মদিন পালন করা হয় উৎসব যেমন কাজী নজরুল ইসলামের মানে জন্মদিন পালন করা হয় স্কুলে স্কুলে এরকম অনুষ্ঠানে কী হয় বাংলা ভাষা দিয়েই আবৃত্তি বাংলা গান আবৃত্তি করা হয় বাংলা ভাষা দিয়ে মানে ছড়া বলা হয় বাংলা ভাষা মানে বানিয়ে বানিয়ে খুব সুন্দরভাবে একটা মানে আবৃত্তি করতে থাকে আবৃত্তি করে সেগুলো বানিয়ে বানিয়ে বলতে থাকে ওগুলো খুব ভালো লাগল ওগুলো হচ্ছে কি বাংলা ভাষায় আমরা ব্যবহার করি বাংলা ভাষায় এইভাবে আমাদের প্রচলিত বা এইভাবে যোগাযোগ করতে থাকি ভাষাগুলো ব্যবহার করি আমাদের এই পশ্চিমবঙ্গের যতটুকু অঞ্চল আছে বেশিরভাগ আমরা বাঙালি বাংলা ভাষায় আমরা কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন বললাম কাজী নজরীম যেমন বললাম এইভাবে আমরা মানে অনুষ্ঠান যখন হয় এইভাবেই বাংলা ভাষা এইভাবে ব্যবহার করা হয় গান ধরুন গান রেকর্ডিং বা আবৃত্তি একটা ছড়া বললে যেমন আবৃত্তি করা হয় আমাদের প্রতি বছর আমাদের মানে রক্তদান শিবিরে যেমন বাচ্চারা কুচি কুচি বাচ্চারা যেমন অনুষ্ঠানের সময় ওই বাংলা ভাষা নিয়ে আবৃত্তি করতে থাকে ছড়া নিয়ে আবৃত্তি করে এইগুলো আমাদের খুব ভালো লাগে